বর্তমানে পৃথিবী অনেক উন্নত হয়েছে যেমন মোবাইল ফোন হল তার একটি উদাহরণ মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তের লোকের সঙ্গে খুব সহজেই ঘরে বসে কথা বলতে পারি এছাড়াও রয়েছে বিমান যার সাহায্যে আমরা কয়েক ঘণ্টার মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারি আরও রয়েছে যেমন চাষি কৃষি কাজের ক্ষেত্রে চাষিদের নানান মেশিনের ফলে তারা চাষ বাস খুব সহজেই করতে পারে তার ফলে খুবই উপকার হয়ে থাকে এছাড়াও কম্পিউটার এমন এক ধরণের জিনিস যার মাধ্যমে আমরা খুব সহজেই পড়াশোনা টাকে সহজ হিসেবে করতে পারি